আমি অনলাইনে একটি হেয়ার অয়েল অর্ডার করেছিলাম সেটি আমার কাছে আসার পর আমি দেখলাম হেয়ার আমি যেই হেয়ার অয়েলটি অর্ডার করেছিলাম সেই হেয়ার অয়েলটি পরিবর্তে অন্য একটি হেয়ার অয়েল আমার কাছে এসেছে এবং এই হেয়ার অয়েলটি রিটান করার চেষ্টা করেছিলাম কিন্তু রিটান করার কোনও অপসেন ছিলো না এবং তার সত্ত্বেও আমি এই হেয়ার অয়েলটি ব্যবহার করেছিলাম কিছু দিন পর দেখলাম আমার চুল গ্রোথ হওয়ার পরিবর্তে চুল দ্বিগুন ঝরতে থাকে তো কম হয়ে যাচ্ছে